আমি বিশেষত পাতাবাহারের বিভিন্ন গাছ লাগিয়ে থাকি এছাড়া বিভিন্ন ধরনের ফুল যেমন গোলাপ জবা জুঁই বেলি এই গ্রীষ্মকালে যেসব ফুলগুলি হয় গন্ধরাজ তারপর প্রতিদিন পূজার যে টগর ফুল তারপরে নয়নতারা এবং আমি লংকার গাছ উচ্ছে গাছ বরবটি গাছ শশা গাছ এই গাছগুলো এছাড়া টমেটো গাছ ধনেপাতা যেগুলো নিত্যপ্রয়োজনীয় বাড়িতে লাগে সেইসব গাছও কিন্তু আমি টুকটাকভাবে লাগিয়ে রাখি এছাড়া অ্যালোভেরা গাছটা তো লাগিয়ে রাখিই আমি